আমার নিজের বলতে কোনো কাস্টমার নেই আমি তো কোনো ব্যবসা করি না যেহেতু একটা ছোটো খাটো শখ আমার সেলাই করা সেই জন্য বাড়িতেই সেলাইটা করি বাড়ির যা যা সেলাই থাকে মেয়ের জামা থেকে শুরু করে আমার জামা কাপড় তারপরে এমনি ছোটো খাটো মেয়ে আমার তার জন্য জামা বানিয়েছে তারপরে এই রকমই মানে শুধু জামা মারতে পারি সেলাই ছাড়া আমার একটা বৌদি আছে ও প্রফেশনাল ও শিখেছিলো ও চুড়িদার কুর্তি থেকে কাটানো সব কিছুই পারে ফলস লাগানো জরি বসানো শাড়িতে সুন্দর করে ও অনেক কাজও ধরেছে পাড়ায় পাড়ায় সবাই ওর কাছ থেকেই জামা কাপড় সব কিছুই কাটায় আর ও ও নেয় ও একটা ব্লাউজ কাটাতে চারশো টাকা একটা কুর্তি কাটাতে তিনশো টাকা এরকমও নেয় ও নিজের জন্যও অনেক ব্লাউজ কুর্তি কাটিয়েছে বেশিরভাগ বলতে গেলে আমি ওর কাছ থেকেই বেশিরভাগ মানে জামা কাপড়গুলো কাটাই যেহেতু প্রফেশনাল সেই জন্য ওর কাছ থেকেই আমি জামা কাপড়গুলো কাটাই কুর্তি কাটিয়েছি ব্লাউজ কাটিয়েছি শাড়িতে জড়ি বসিয়েছি অনেক রকমই ওর কাছ থেকে করে নিয়েছি মেয়ের জামা কাটানো থেকে শুরু করে প্যান্ট ছেলেদের প্যান্ট সব কিছুই কাটায় যেহেতু প্রফেশনাল প্রফেশনালভাবে কাজ শিখেছে ব্যাস এইটুকুই আমার নিজের কোনো কাস্টমার নেই আমি হলো ছোটো খাটো একটা বাড়িতেই বাড়ির যাবতীয় জিনিসপত্র সেলাই থেকে শুরু করে এই সবই করি নিজের কোনো ব্যবসা নেই